মাছ চাষ একটি অর্থকারী চাষ এই মাছ আগে সংগ্রহ হত নদী বা সমুদ্র থেকেই কিন্তু চাহিদার সাথে সাথে পুকুর বড় বড় দিঘি গ্রামাঞ্চলের মধ্যে ছোটো পুকুর বড় পুকুর খালবিল এগুলোকে ব্যবহার করা হয় এইখানে যে মাছ চাষ করা হয় এর কতকগুলো সমস্যা আছে খালবিলগুলো বর্ষার সময় ভর্তি থাকে কিন্তু শীতের পরেই আস্তে আস্তে গরম আসার মুখেই খালবিলগুলো শুকিয়ে যায় এবং এই খালবিলগুলো শুকিয়ে যাওয়ার পিছনে আর একটি কারণ হল বোরো চাষ এই বোরো চাষ করতে গিয়ে খালবিলের জল প্রায় শেষ হয়ে যায় ওই খালবিলের জল ব্যবহার করে কিন্তু পুকুর ডোবাগুলো গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলেও যেসব পুকুর ডোবা আছে সেগুলি আজকে প্রায় মাছ চাষের অনুপোযোগী হয়ে উঠছে তার কারন পলিথিন এবং থার্মোকলের ব্যবহার এছাড়া বিজ্ঞান সম্মতভাবে মাছ চাষের পদ্ধতিটা না জানা মাছ একটি খুবই অর্থকরী ফসল যার জন্যে বাণিজ্যিকভাবে চাষ করার জন্যে যদি বড় বড় ঝিল মাছের ঝিলে মাছের চাষ করা হয় এবং বিজ্ঞান সম্মতভাবে পদ্ধতিগতভাবে তাহলে মাছ চাষ যথেষ্টই উন্নত এবং অর্থনৈতিকভাবে লাভদীপ্ত কিন্তু এই যে আক্রোশ বশত বা মানুষের মধ্যে এক মানে ভিন্ন মানসিকতা আসার ফলে মানুষের ক্ষতি করার মানসিকতার ফলে যে ঝিল বা বিভিন্ন জলাশয়ে বিষের প্রয়োগ ঘটিয়ে মাছ মেরে ফেলা হচ্ছে এবং ছোটো ছোটো ফাঁস অর্থাৎ ছোটো মাছ ডিম থেকে ফোটার পরেই যে মাছগুলো সেই মাছগুলো ছোটো ফাঁসের জাল দিয়ে তুলে নেওয়ার ফলে বড় মাছের সৃষ্টিটা কম হচ্ছে এগুলো প্রতিকূল দিক এগুলো যদি লক্ষ্য নজরে রাখা যায় তাহলে খালবিল নদী নালাতে আবার আগের মত মাছ চাষ সম্ভব